কিছু স্থানীয় আবাসন বিকল্প যেগুলি আমাদের পুরুলিয়া জেলায় উপস্থিত রয়েছে সেগুলি হল হীরামতি আবাসন আকাশ সরোবর আকাশ হোটেল এই সব এই সমস্ত বিকল্পগুলি আমাদের পুরুলিয়া জেলার হাউসিং মার্কেট ও রিয়েল এস্টেট প্রবণতাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে তার প্রধান কারণ হল পুরুলিয়া জেলা তার প্রাথমিক অবস্থায় জনশূন্য ছিল কিন্তু পরবর্তীকালে অন্যান্য জায়গা থেকে মানুষ এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে এখানে তৈরি হয় বিভিন্ন প্রকারের সুপার মার্কেট হোটেল রিসর্ট এবং সেই রিসর্টগুলোকে কেন্দ্র করেই তৈরি হয়ে ওঠে ফ্ল্যাট এই এবং সেখানে মানুষের আসা যাওয়া বাড়তে থাকে জনসংখ্যাও বাড়তে থাকে এখান পুরুলিয়া জেলায় কিছু ছোট বাড়ি ভাড়া যেগুলো হয়ে থাকে তা চোদ্দোশো টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যেই হয় পুরুলিয়া জেলাতে পড়াশোনা ও বাইরে থেকে কাজের সূত্রে আসা মানুষদের জন্য যথেষ্ট জায়গা থাকার জায়গার ব্যবস্থা রয়েছে এখানে সেখানের অন্যান্য জায়গা থেকেও যেমন মানুষ আসে তেমনি এই পুরুলিয়া জেলার নিজস্ব লোকেদেরও থাকার ব্যবস্থা এখানে হয়ে যায় অনায়াসেই